আমরা যেহেতু ভারতবর্ষের নদীয়া জেলার একটি গ্রামাঞ্চলে বসবাস করে থাকি আমাদের অর্থনীতির মূল ভিত্তি হচ্ছে কৃষিকাজ এই কৃষিকাজকে যদি কেউ সমর্থন না করে থাকেন তাহলে সে সবথেকে বড় মূর্খ বলে আমরা মনে করে থাকি কৃষিকাজ ছাড়া ভারতবর্ষের অর্থনীতি একেবারেই শূন্য বললেই চলে কৃষিকার্যের জন্যই আমাদের অর্থনীতিটা এখনও পর্যন্ত এতোটা সুন্দরভাবে বজায় থেকেছে আমাদের বিভিন্ন গ্রামাঞ্চলে স্থানীয় কৃষিকে সমর্থন করার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান বা ব্যবসা গড়ে উঠেছে স্থানীয় শিল্পগুলি হচ্ছে আমাদের কৃষিকার্য জন্য সর্বপ্রথম আমাদের প্রয়োজন হয় ফসলের বীজ সে বীজ যদি আমরা গ্রামাঞ্চলে সহজে না পেয়ে থাকি সে বীজ কিনতে যদি আমাদেরকে শহরে ছুটতে হয় তখন যে সমস্ত চাষিরা রয়েছেন যারা শহরে সক্কলে যেতে পারেন না তারা চাষ করতে বিরক্তি বোধ করেন সেই সমস্ত অসুবিধা কাটানোর জন্য আমাদের ফসলের বীজের দোকান গ্রামাঞ্চলের মধ্যেই গড়ে উঠেছে এবং ফসলের বীজ লাগালেই আমাদের কৃষিকাজ সম্পূর্ণভাবে হয়ে যায় না সারা মাস ধরে ফসলটি আমাদের চাষ করার জন্য বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় যেমন নানা ধরনের কীটনাশক ওষুধ দিতে হয় নাহলে পোকামাকড় এসে ফসল নষ্ট করে দেয় তাছাড়া আমাদেরকে মৃত্তিকাটি উর্বর রাখার জন্য বিভিন্ন ধরনের সার প্রয়োগ করতে হয় সে সমস্ত সারগুলি যেমন হচ্ছে ইউরিয়া ডি পটাশিয়াম সালফেট ইত্যাদি এই সারগুলি কেনার জন্য আমাদেরকে যদি শহরে যেতে হতো তাহলে অনেক চাষি হয়তো চাষ করাই ছেড়ে দিতেন এই কারণে এই সমস্ত সারগুলি আমরা এখন গ্রামাঞ্চলে পর্যাপ্ত পরিমাণ স্টোরে পেয়ে থাকি তাছাড়া কিছু সরবরাহ স্টোর যে সমস্তগুলি গড়ে উঠেছে যেমন এখন বর্তমানে দেখা যায় সরকারি কয়েকটি স্টোরও গড়ে উঠেছে যেখানে আমরা আমাদের ফসল ন্যায্য মূল্যে বিক্রি করতে পারি তাছাড়া যে সমস্ত স্টোরগুলি আগে থেকেই ছিল কোনও সাধারণ মানুষের সেই স্টোরগুলি আরও উন্নতি লাভ করেছে সেই স্টোরগুলিতে আমরা আমাদের পছন্দ মতো ফসল সঠিক সময়ে ন্যায্য মূল্যে বিক্রি করতে পারি তাছাড়া প্রাণী সম্পদ সরবরাহ স্টোর যেগুলি গড়ে উঠেছে কৃষিকাজ ছাড়া ছাড়া আমাদের গ্রামাঞ্চলে দেখা যায় যে পশুপালন একটি অন্যতম অর্থনীতির কারণ পশুপালন করে অনেকে জীবিকা নির্বাহ করে থাকেন সেই জন্য পশু কেনা বা বিক্রি করার জন্য কয়েকটি স্টোর আমাদের গ্রামাঞ্চলে গড়ে উঠেছে যেমন মুরগির জন্য পোলট্রি ফার্ম এখানে প্রায় দেখা যায় কিছুটা ছাড়া ছাড়াই পোলট্রি ফার্ম আমরা লক্ষ্য করতে পারি তাছাড়া গবাদি পশুর জন্য যেমন গরু ছাগল ইত্যাদি বিক্রি বা কেনার জন্য বিভিন্ন স্টোর গড়ে উঠেছে তাছাড়া কৃষি চুক্তি যেমন যে সমস্ত ব্যক্তির কাছে জমি থাকে না যারা জমি মালিকানা অধীন হয়ে থাকে না কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় এক একটি ব্যক্তি অনেক অধিক পরিমাণ জমির মালিক সেই সমস্ত ব্যক্তিরা জমিগুলিকে লিজে দিয়ে থাকেন সেসমস্ত ব্যক্তিদেরকে যাদের জমির পরিমাণ নেই তারা সারা বছর চাষ করেন এবং নির্দিষ্ট একটি ফসলের পরিমাণ অথবা টাকার পরিমাণ তাদেরকে প্রদান করতে হয় যার ফলে তারা তাদের জমি চাষ করতে দেন সেই সব ব্যক্তিকে এইভাবে আমাদের কৃষি চুক্তি হিসাবে সকল ব্যক্তি গ্রামাঞ্চলে প্রায়ই চাষবাস করে থাকেন এছাড়াও কৃষি পর্যটন অপারেশান এই ব্যাপারটি আমাদের কৃষিকাজকে অনেকটি উন্নত করে তুলেছে আমাদের গ্রামাঞ্চলের চাষিবাসিরা সাধারণত উন্নত কৃষি প্রথার সম্বন্ধে বিশেষ কিছু জানেন না কিন্তু বর্তমান প্রযুক্তি বিদ্যার কারণে যে সমস্ত কৃষি বিদ্যা নিয়ে যারা পড়াশুনা করেছেন তাদের ফলে গ্রামাঞ্চলে চাষবাসের উন্নতি ঘটছে তারা এসে নিত্য নতুন পদ্ধতি শেখাচ্ছেন আমাদেরকে চাষবাস করার জন্য যার ফলে চাষবাসের উন্নতি ঘটছে ফসল বৃদ্ধি পাচ্ছে সময় কম লাগছে এবং খরচও কম এই সমস্ত কারণেই এখন নিত্য নতুন গ্রামাঞ্চলে স্থানীয় কৃষিকাজ শিল্পকে সমর্থন করার জন্য নতুন নতুন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে